আমি প্রায় ছোটোবেলা থেকেই ট্রেনে উঠি খুবই ভালো লাগে আমার ট্রেন চড়তে এককথায় মানে প্রথম থেকে একদম ছোটোবেলা থেকে আমার পিসির বাড়ি যাওয়ার সময় আমি ট্রেনে করে গেছি মানে প্রথম থেকে একদম প্রায় ছোটোবেলা থেকে আমরা ট্রেনে চাপি মানে আমরা আমি তো ট্রেনে চেপেছি তো যাইহোক তো একটা ট্রেনের বর্ণনা কিভাবে হতে পারে বলা গেলে তার সিট হিসাবে বলা যেতে পারে সিটে প্রায় লোকাল ট্রেনের কথা বললে আমি বলবো বেশিরভাগ আমি লোকাল ট্রেনেই চেপেছি তো সেটাতে হচ্ছে সিট আছে সিট এরকম নেই মানে সিটে প্রায় বসতে পারবে অনেক লোকই বসতে পারবে তারপরে একসাথে গেলে খুবই ভালো লাগে একসাথে যখন সবাই বসে গল্প করা হয় আড্ডা দেওয়া হয় একই সঙ্গে যদি তার যদি আবার ট্রেনের প্রতিদিন যাত্রী যাত্রী হও তাহলে তো মানে বলার নেই সত্যি খুবই ভালো লাগে বেশ সবার সাথে দেখা হয় আলাপ হয় সবাই একটা আলাদা জায়গা থেকে উঠে আসে একটা আলাদা জায়গা থেকে ভ্রমণ করে অন্য একটা জায়গাতে শুধু যা আমরা গন্তব্যস্থলের একজন যাত্রী হিসাবে পরিচিত হই তাদের কাছে তো যাইহোক বা ইঞ্জিন ইঞ্জিন ভালোই মানে ইঞ্জিন প্রথমে একটু স্টার্ট দিয়ে দেখে নেওয়া হয় টেনের যে আর মানে ইঞ্জিনটা ঠিকঠাক আছে কিনা সেই জন্য মানে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আগে দেখে নেওয়া হয় এবার শব্দ বলতে গেলে শব্দ হচ্ছে আগে প্রচুর একটা বিকট শব্দ হয় ইন ইঞ্জিনের ওপর প্রচুর একটা বিকট শব্দ হয় এবং ট্রেনটা ছাড়ার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যখন ছাড়ে তখনও একটা বিকো বিকট শব্দ করে আওয়াজ করে তারপর ট্রেনটা ছাড়ে একটা সিগন্যাল দিয়ে তারপর ট্রেন ছাড়া হয় পিছনে লোকো পাইলট যে থাকে সে হচ্ছে ট্রেনের হচ্ছে একটা লাল পতাকা দিয়ে বা গ্রীন পতাকা দেখিয়ে দেয় ছাড় ছাড়বার সময় এবং ট্রেন ঢোকার সময় সেই সেইটা দেখেছি তারপরে চাকা চাকা হচ্ছে কচ কচ শব্দ হয় তারপরে ট্র্যাক লে রেললাইনের ট্র্যাক তো ইস্পাতের তৈরি হয় ইস্পাত লোহা ইস্পাতের তৈরি হয় খুব স্মুদ হয় অনেক সময় লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় থাকে ওই জন্যই ট্রেনের এই সফরটাতে শুধু লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় থাকে বলেই অনেকে আবার ট্রেনে চাপতে ভয় পান তো আমি তো ভালোই ট্রেনে ভ্রমণ করেছি আমি মোটামুটি এই আমার ট্রেনিংয়ের সময় আমি ট্রেন চেপেছি আমি প্রায় বললাম না আমি ছোটোবেলা থেকেই ট্রেনে চাপতাম ভালোই লাগে বেশ ট্রেনে চাপতে